আমি পূর্ব মেদনীপুর খেজুরি গ্রাম সংলগ্নে বসবাস করি সেখানে দেখেছি অত্যাধিক মানুষে বাংলা ভাষায় কথা বলে এবং বেশিরভাগ মানুষই সেখানে বাঙালি তারা যখন মাতৃ গর্ভে থেকে বেরিয়ে আসে তারা নিজেদের মাকে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে শেখে তারা যখন ছোটোর থেকে তাদের মায়ের মুখে মা বাংলা ভাষা কথা শোনে তারা বড়ো হয়ে নিজেরাও মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে শেখে তারপর তারা নিজেরা বড়ো হয়ে নিজেদের যখন অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে থাকে তখন তারা নিজেদেরকে উন্নতি সাধনা করার জন্য ব্যবসা বাণিজ্য করতে থাকে এবং তাদের ব্যবসা বাণিজ্য বাঙাল বাংলা ভাষা অত্যধিক গুরুত্বপূর্ণ তারাও তাদের বাংলা ভাষা কথোপকথনের মাধ্যমে নিজেদেরকে উন্নতি সাধন করে এবং তাদের ব্যবসা বাণিজ্যের আরও উন্নতি লাভ হয় তাদের ব্যবসা বাণিজ্যের যে আদান প্রদানটা হয় সে আদান প্রদানও অনেকভাবে উন্নতি সাধন করে এবং উন্নতি লাভ করে